হ্যালো আইস্টোর ক্যাফে থেকে বলছেন হ্যাঁ আমি আপনার রেস্টরন্ট থেকে পাস্তা অর্ডার দিয়েছিলাম বাট আমি এখন পাস্তার অর্ডারটা রিসিভ করেছি রিসিভ করে দেখতে পাই যে পাস্তার বদলে তাতে চাউমিন এসছে আপনি কি আমার অর্ডারটা পাল্টে দিতে পারবেন আমার পাস্তাই দরকার নাহলে আপনি আমার অর্ডারটা রিফান্ডও করে দিতে পারেন ঠিক আছে দাদা আপনি তাহলে রি অর্ডারটা রিফান্ড করে দিন ধন্যবাদ